বর্তমান প্রযুক্তিতে ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্টারনেট থাকার ফলে মানুষ বাংলা ভাষায় যাদের দক্ষতা কম ছিলো তারা বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষা লিখে অনেক সাবলীল হয়েছে এবং সেই বাংলা ভাষাকে যথেস যথাযথভাবে ব্যবহার করা যথাযথভাবে বলতে পারা সেগুলির দিক থেকে অনেক সাবলীল হয়েছে